খেলা যেভাবে মানুষের শরীর ও মানুষের সুস্থতায় অবদান রাখে খেলার মাধ্যমে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটে পুরো শরীরের ব্যায়াম হয় ফলে শরীর সুস্থ থাকে নার্ভ ও পেশ মাংসপেশি মজবুত হয় এবং খেলার ফলে পরিশ্রম হয় তাই ঘুম ভালো হয় এবং এর ফলে মানসিক সুস্থতা বজায় থাকে তাই খেলা মানুষের শরীর শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখে